আমি বিভিন্ন ধরনের গাছপালা লাগাতে চাই যেমন ফলের গাছ বলতে আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ নারকেল গাছ আর ফুলের মধ্যে জবাফুল কৃষ্ণচূড়া এবং কোল কল্কে ফুল এবং গাঁদাফুল আর ফলে যারা যখন আমরা পাঁচই জুন যে বিশ্ব পর্যাবরণ দিবসে আমরা বড়ো বড়ো গাছ লা গাছের প্লানিং করেছি এবং করবো আগামী পাঁচই জুনে আমরা বটগাছ লাগাবো অশ্বত্থ গাছ লাগাবো সেগুন গাছ লাগাবো শাল গাছ লাগাবো এবং এই গাছ থেকে আমরা যে অক্সিজেন পাবো সেটা আমাদের বিশ্ব উন্নায়নের বিশ্ব উষনাস উষ্ণায়ন যেটা হয়েছে সেটা বিশ্বকে শীতল করার পক্ষে আমরা চেষ্টা করে যাবো সবজি বলতে শীতের সবজি আমি খুব ভালো বাসি শীতের সবজি আমরা পালং শাক লাল শাক লাগাই এবং লাউ ফুলকপি বাঁধাকপি এইসব বাগানে লাগিয়ে বাড়ির সবজি ব্যবস্থা করি এবং বাজার থেকে এই সবজিগুলো কিনতে হয় না এবং আমরা বিভিন্নভাবে এই সবজী চাষ করে উপকৃত হই